কিছু জায়গা নাম আলিপুরদুয়ার আলিপুরদুয়ার জংশন দক্ষিণ চাচাখাতা ভোলাড্ডাবড়ি পানিয়ালগড়ি শামুকতলা শামুকতলা রোড সলসলা বাড়ি বকরি বাড়ি ভেটাগুড়ি ল্যাটাগুড়ি দমনপুর রাজাভাতখাওয়া কালচিনি গারোপারা হাসিমারা দোমোহনি মালবাজার বিন্যাগুড়ি সামসিং শিলিগুড়ি শিলিগুড়ি জংশন মালদাগুড়ি কুচবিহার মাথাভাঙা দিনহাটা ল্যাটাগুড়ি তুফানগঞ্জ কামাক্ষাগুড়ি বারোবিশা গুয়াহাটি রায়গঞ্জ বালুরঘাট কলকাতা রামপুর শ্রীরামপুর বঙ্গাইগাঁও বোম্বে মাদ্রাস দিল্লি ব্যাঙ্গালোর কানপুর নাগপুর চেন্নাই কোয়েম্বটুর বিশাখাপত্তনম শ্রীলঙ্কা অ্যামেরিকা চায়না সুইজারল্যান্ড রাশিয়া ইজরায়েল আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান মায়ানমার কাজাকিস্তান লিথুনিয়া মংরা চৌপতি